খেলা হচ্ছে শরীরচর্চার এক অঙ্গ খেলাধুলা করলে শরীর সুস্থ থাকবে রোগ মুক্ত হবে খেলাধুলা উন্নয়নে সরকারের অর্থ ব্যয় করা উচিত অর্থ ব্যয় না করলে খেলাধুলার সরঞ্জাম থেকে শুরু করে পোশাক পরিচ্ছদ ক্রয় করা ব্যয়বহুল তাই সরকারের খেলাধুলার উন্নয়নে অর্থ ব্যয় করা উচিত আমি যদি সুযোগ পাই তাহলে খেলাধূলার বিভাগে উন্নতি করবো খেলাধূলাকে উন্নতির শিখরে পৌঁছে দেবো নতুন নতুন প্রজন্ম অর্থাৎ ইয়ংদের এতে অনুপ্রাণিত করে নিয়ে আসবো খেলার মধ্যে যে আকর্ষণ তা তারা জানবে একে অপরের সাথে শিখবে তাদের মধ্যে হার জিতের ভাব থাকবে তারা হার জিত বুঝলে তারা নিজেদের মধ্যে প্রতিদ্বন্দ্বীতা করতে শিখবে